আমি আমার বাড়িতে বেশিরভাগ যেই যেই গাছগুলো আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম অসুখ বিসুখ কে কাজে লাগে তাছাড়াও আমরা আমি আমার বাড়িতে ফুল গাছ সুন্দর্যের জন্য লাগাতে পছন্দ করি এবং লতার কথা যদি বলি তো আমাদের বাড়িতে লতা বলতে আমাদের যে রোগমূলক যেসব গাছগুলো রোগ নিরাময় সেসব গাছগুলো লাগাতে পছন্দ করি যেমন আমার বাড়িতে আমি লাগাই বিশল্যকরণী গাছ কোথাও কেটে বা ছড়ে গেলে সেই গাছটা আমাদের কাছে লাগে তাছাড়াও তুলস তুলসী গাছ তুলসী গাছ এখন সবারির বাড়িতেই আছে কারণ তুলসী পাতা আমাদের হাঁচি কাশি এগুলোতে আমাদের তুলসী পাতা খেলে সেখানে আমাদের সেটা সেরে যায় মধু দিয়ে যদি তুলসী পাতা খাওয়া হয় তাছাড়া বাসক গাছ বাসক গাছ আমাদের কাশিতে উপকার দেই তাছাড়া আমি ফল গাছ লাগাতেও পছন্দ করি কারণ আমাদের বাড়িতে যদি আম জাম কাঁঠাল এইসব জিনিসগুলো যদি হয় তাহলে আমাদের দৈনন্দিন জীবনে বাজার থেকে চড়া দামে কিনতে হবে না তাছাড়াও আমাদের বাড়িতে যদি এগুলো থাকে খুব সহজে আমরা সেগুলো খেতে পারবো বা তাছাড়াও আমাদের বাড়িতে যদি ফুল গাছ লাগাই আমরা আমি ফুল গাছও লাগাই ফুল গাছ লাগানোর কারণ বাড়িটা সুন্দর্য লাগবে সুন্দর্যময় লাগবে ফুল গাছ থাকলে সেখানে ফুলের জন্য বাড়িটাকে সুন্দর্যময় লাগবে